আজ আমরা আমাদের পরিবারকে নিয়ে দীঘা বেড়াতে যাওয়ার জন্য একটা ক্যাব বুক করেছি তো সেই ক্যাবটা ড্রাইভারটা নয়টা পঁয়তাল্লিশ বেজে গেলো এখনো পর্যন্ত এলো না তো ক্যাবের ড্রাইভারটাকে ফোন করলাম সে এখনো পর্যন্ত ফোন তুলছে না সেইজন্য আমি অভিযোগ জানাতে চাই